আমি দীঘাতে গেছি দীঘাতে যেয়ে আমার খুবই ভালো লেগেছে দীঘার পরিবেশ আমার খুবই মজাদার লেগেছে কারণ দীঘাতে অনেক মানুষই ঘুরতে যায় যেখানে যেয়ে মানুষ নিজের ইচ্ছা পূরণ করতে পারে এবং কেউ কেউ ঘুরতে যায় কেউ কেউ বা অনেক বিভিন্ন কাজে যায় যে জায়গাগুলোতে সেখানে করে আমি গেছি এবং দীঘাতে আমি বাইকে করে গেছি এবং আর কোনো জায়গা আমি বাইকে করে যেতে পারি নি বা বাইকে করে যাওয়া আমার পসিবল হয় নি আর আমি যে জায়গাগুলো যেতে চাই সেই জায়গাগুলোতে বাইকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাইকে করে যেতে গেলে আমার অনেক প্রবলেম হয় দীঘাতে যাওয়ার ফলে আমার কোনো প্রবলেম হয় না এবং পুরীতে যাও আমার কোনো প্রবলেম হয় না পুরীতেও আমি বাইকে গেছি সবাই বাইকেও যায় কেউ কেউ বাসেও যায় যে যার মতো করে যায় আমি যে জায়গাগুলো বাইকে গেছি সে জায়গাগুলো বাইকে যাওয়া খুবই সহজ মনে হয়েছে আমার পক্ষে এবং আরও অনেকে অনেক জায়গা থেকে যায় তাদের পক্ষে বাইকে যাওয়া সম্ভব হয়ে ওঠে নি তার জন্য যারা গাড়িতে যায় তাদের খুবই ভালো এবং তারা খুবই ভালোভাবে যেতে পারবে বাইকে যাওয়া মানে অনেক বেশি টাইম লাগে এবং খুব ধৈর্য সংস্কারে যেতে হয় আর বাসে যাওয়া মানে খুবই সহজ ব্যাপার যে যার মতো সে তার করে যেতে পারে বিভিন্ন জায়গায় যাওয়া সে তার নিজেদের ব্যাপার কোনো জায়গায় যাওয়া কারো কোনো সহজ বা সহজ ব্যাপার কিন্তু কঠিন ব্যাপার নয় বাসে যাওয়া খুবই ভালো এবং আপনি যেদি কোনো জায়গা বাইকেও যেতে চান দীঘা কিম্বা পুরী মুকুটমণিপুর আপনি যেতে পারেন কোনো প্রবলেম হবে না দীঘাতে যাওয়া বাইকে খুবই ভালো এবং খুবই ভালো জায়গা ওইখানে খুবই কম সময়ের মধ্যে যাওয়া যায় এবং বাসে গেলে খুবই তাড়াতাড়ি যাওয়া যায়